শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমার মনে হয় আরও উন্নত হতে পারে ছোটোদের যে পড়াশুনা এখন নিয়ম তাতে আরও বেশি পরীক্ষা নিলে তাতে তারা আরও পড়াশোনার প্রতি আগ্রহী হবে এবং বারে বারে যদি পরীক্ষা দেয় তাহলে তারা বুঝতে পারবে যে তারা কতটা পড়াশোনা করছে কি করছে না এমনকি নাম্বার পেলে পড়াশুনোর যে মানে ইচ্ছে যে হ্যাঁ আমাকে ভালো নাম্বার পেতে হবে তার জন্য অনেকটা সময় আমরা পড়তে পারবে আর শিক্ষার উন্নয়নে সরকার ব্যবস্থা নিতে পারত বলতে এটাই আমার মনে হয় যে এই পরীক্ষা নিতে পারবে তারপর বিভিন্নভাবে যে এ জি কের ওপর যে বেশি জোর দিতে হবে এমনকি ই ইংরেজি যেটা সে ইংরেজি শিক্ষার ওপরেও জোর দিতে পারলে ভালো হয় এমন কেউ অংকর মধ্যে এখন অনেক কিছুই নিয়ম বেরিয়েছে সেগুলো ও যদি আলাদা আলাদাভাবে বাচ্চারা শিখতে পারে সেক্ষেত্রে তাদেরও হচ্ছে নতুনভাবে আগ্রহ জন্ম দেবে এবং শিক্ষার যে উন্নয়নটা তাতে আরও বৃদ্ধি পাবে এমনকি ই ছোটোরা যে নানান ধরনের এর শিক্ষা আছে যে তা সেগুলো যদি তাদের শেখানো হয় তাহলে তারা আরও বেশি জানতে পারবে বুঝতে পারবে এমনকি ই এটার মাধ্যমে তাদের শিক্ষার যে উন্নতিটা সেটা হবে